হ্যালো হ্যাঁ আপনি কি পিকুদি বলছেন পিকু সেনের দোকান এটা আপনি সবজি সবজি বিক্রি করেন কি আপনি আমাকে চিনবেন না আপনি আমাকে চিনবেন না আমি আপনার পাড়ারই বাসিন্দা আর কি এখানেই থাকি আমি বাইরে থাকতাম বাইরে থাকতাম যে বললাম সবজি কোথায় কিনব কোথায় অর্ডার দেবো তখন আপনার নাম্বারটা একজন দিল আমার কাকু বলল যে একে বল দেখ আপনার কাছে কি হুম হ্যাঁ সব রকম সবজিই পাওয়া যায় হুম হুম হ্যাঁ হ্যাঁ ওই সবজি বলতে এখন এখন ওই টাটকা জমির যে ফুলকপি ওলকপি বাঁধাকপি বিট গাজর এগুলো সব টাটকা টাটকা পাওয়া যাবে মানে উঠতি এরকম চাষীরা কি আপনাকে দিয়ে যায় ও ওইগুলি হ্যাঁ ওগুলো নতুন নতুন যেগুলো সব একদম এখন উঠছে শীতকালীন ফসল তো আপনি তাহলে অর্ডার দিলে আপনি অর্ডারে নেন হ্যাঁ হ্যাঁ আমাদের একটু অন্ন অন্নপ্রাশন বাড়ি আছে আর কি আমাদের একটা ভাইপোর অন্নপ্রাশন বাড়ি আছে তার জন্য নেব ধরুন অর্ডারগুলো কি বলে দেবো আপনার সুবিধা হবে আচ্ছা তাহলে দেখুন পাঁচ কিলো ক্যাপসিকাম লাগবে পাঁচ কিলো গাজর পাঁচ কিলো গাজর দুকিলো কাঁচা লঙ্কা দুকিলো বিনস এগুলো লাগবে আর তার সাথে লাগছে কাঁচা সবজি যেহেতু আমাদের আলু পোস্ত হবে তো এখন ঝিঙের দামটা কেমন আছে আচ্ছা তাহলে ঝিঙেটা লাগছে প্রায় চল্লিশ কিলো ওই ঝিঙেটা যদি চল্লিশ কিলো হয় তাহলে চল্লিশ কিলো যখন আমি নেব তখন কিন্তু আমাকে ওই চল্লিশ কিলোতে একটু কিন্তু ছাড় দিতে হবে কারণ ওই চল্লিশ কিলো যদি নিই আমাকে তো কিছু না ছাড় দিলে আপনার দোকানটায় তো আমি ওই জন্যেই তো পছন্দ করলাম যে আপনার দোকানের জিনিসটাই নেব আচ্ছা আর টমেটো লিখুন দশ কিলো হুম আর এখন ওই যে মটরশুঁটি বেরিয়েছে না কি আপনার কাছে মটরশুঁটি পাঁচ কিলো আর ভালো পুনকা শাক আছে হুম ভালো পুনকা শাক আছে পুনকা শাক ওটা দেবেন কিলো পনেরো দেবেন আচ্ছা অসুবিধা নেই বাকি এগুলো দিলেই হবে হচ্ছে ওগুলো তাহলে আপনাকে আমি গিয়ে তাহলে সবসময় দোকান খোলা আছে না বন্ধ আছে আচ্ছা তাহলে আমি আজকে তো সোমবার আমি বুধবার দিন গিয়ে তাহলে আপনাকে ওগুলো অর্ডার দিয়ে দেবো এখন অর্ডার দিলাম তখন পয়সাও দেবো দিয়ে নিয়ে আসব বুধবার দিন অনুষ্ঠান আছে ঠিক আছে আচ্ছা রাখলাম তাহলে দিদি